আমি মাছ ধরার সময় সত্যি খুব পরিকল্পনা ভাবি ভাবি ব্যবস্থা করি ভ্রমণের সময় আমি আমার বন্ধুবান্ধব সকলকে নিয়ে মাছ ধরতে যাই মাছ ধরার সময়ে সফল হলে আমি এবং বন্ধুবান্ধব সকলে মিলে উচ্ছ্বাস উদ্দীপনা করি এবং যখন বড়ো মাছ অথ তখন আমরা সকল উৎসাহিত হই এবং আমরা সকল বন্ধুবান্ধব বান্ধবী মিলে একটি স্লোগান ব্যবহার করি সবাই মিলে করি কাজ নাই তাতে লাজ